আমি গর্বিত হওয়ার জন্য অনেক কিছু কাজই করেছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি বলতে চাই যেমন আমি স্কুলে পড়ার সময় তো টিফিন হয়েছে একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে তো আমি আমার ক্লাস বন্ধ করে তাকে তার বাড়ি প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমি তাকে বাড়িতে ছাড়তে যাই তো আমিই নয় আমার সঙ্গে আরও দুজন বন্ধুও ছিল তারা তাদের সাহায্যও নিয়ে এবং আমিও সাহায্য করে সেই অসুস্থ মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসি এবং যখন তার বাড়িতে নিয়ে যাই তখন সেই মেয়েটি প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থায় পৌঁছায় কিন্তু আমাদের সাহায্যে সে বাড়ি পৌঁছায় এরপর তাকে সুস্থভাবে নিয়ে যাবার জন্য তার বাড়ির বাবা মা পরিজন দাদা ভাই যতজন তার পরিবারে ছিল সবাই আমাদেরকে খুব ভালোবাসে এবং আমাদেরকে খুব খাতির যত্ন করে এবং এই একটা ঘটা ঘটনা শুনলেই মনে পড়বে যে হ্যাঁ আমি আমার জীবনে হয়তো কোনও গর্বিত কাজ করেছি আর সেটাতে আমাকে নিজেকেও খুব খুশি লাগে এবং মন থেকে আনন্দও পাই এবং ভবিষ্যতে যখন সেই মেয়েটির সঙ্গে বা তার পরিবারের সঙ্গে আমাদের বা আমার কোথাও দেখা হয়ে যায় তারা আমাকে সঙ্গে সঙ্গে চিনতে পেরে যায় এবং আমাকে সেইসব দিনের কথা মনে করিয়ে দেয় যে এক সময় আমি তার উপকার করেছিলাম তো আমার মন হয় যে আমি ওই তখন স্কুলে পড়ার সময় থেকেই এখনও অবধি আমি যে কোনও মানুষের পাশে দাঁড়াতে খুব গর্বিত অনুভব করি